আমি উত্তর দিনাজপুর থাকি এখান থেকে দার্জিলিং জলপাইগুড়ি বাইকে এই জায়গাগুলো গিয়েছি তো এই জায়গাগুলো যাওয়ার মধ্যে সবথেকে একটি বড় জায়গা হলো সেটা হচ্ছে জঙ্গল পড়বে জলদাপাড়া জলদাপাড়া মানে বিরাট একটা ব্যাপার তো বাইকে যেতে যেতে সামনে এমন ঘটনাও ঘটে গিয়েছে হঠাৎ করে বন্য প্রাণী হাতির দল ঢুকে পড়েছে তো সেখানে বাইক থাকলে একটা আলাদা জিনিস খুব স্পিড না হলেও মিডিয়ামে ইচ্ছে মতো চলে যাওয়া যায় দেখা যায় যেটা আপনি ফোর হুইলার বা প্রাইভেট বাসে গেলেও কোনো প্রাইভেট গাড়িতে গেলেও আপনি দেখতে পাবেন না বাইকে গেলেই এমন মনোরম পরিবেশটা দেখতে পাওয়া যায় দার্জিলিং লং ড্রাইভ তো এটা হচ্ছে উত্তর ভারতে এই জায়গাগুলো আমি গিয়েছি আর একটা জায়গা আমার খুবই ইচ্ছা হয় অনেকটা দূর উত্তর দিনাজপুর থেকে এদিকে আমি উত্তর চব্বিশ পরগনার মানে সুন্দরবন এই সুন্দরবনটায় যাওয়ার খুবই ইচ্ছা আছে এই জায়গাটা আমার দা যাওয়া হয়নি এটাই আমার মনে জাগে যে বাইকে আমি ওই জঙ্গলে ওই নদী শুনেছি এটা ওই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছে বাইকে গিয়ে কেমন মানে ওই পরিবেশের ভিতরে কেমন জায়গায় গ্রাম্য পরিবেশ একদম সম্পূর্ণ মানে নিজের মতো করে আমি দেখতে চাই এই জায়গাটা আর আপনারা যান উত্তর আপনারা নর্থ বেঙ্গলের দার্জিলিং এদিকে জলদাপাড়ায় আসুন দীঘা আছে দীঘায় গিয়েছি দীঘায় বাইকে ঘুরতে যাওয়া এরকম দেখা বাইকে যাওয়া খোলামেলা পরিবেশে দেখা ঘোরা হাওয়া সমুদ্রের হাওয়া সমুদ্রের পাড় পর্যন্ত একদম বাইক নিয়ে যাওয়া তো আপনারাও যান এই জায়গাগুলো খুব ভালো জায়গা তো ওখান থেকে দার্জিলিং জলপাইগুড়ি আর দীঘাটা আমি রেকমেন্ড করবই